হ্যালো বলছি কালকের ইয়েতে গিয়েছিলিস কোচিংয়ের স্কাই কোচিংয়ে গিয়েছিলিস হ্যাঁ আমি তো যাই নি আর কালকের কী ক্লাস হয়েছে আচ্ছা আমি তো কাল তো আমার দরকার ছিলো আমি এক অন্য গিয়েছিলাম গিয়েছিলাম আমি তো ওই যেতে পারি নি তা আমাকে ওই নোটসগুলো আমাকে দিবি ঠিক আছে সকালে কটার সময়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কো কোন কোন সাবজেট হয়েছে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি তিনটেই হয়েছে ইংলিশ তিনটেই হয়েছে ঠিক আছে ক পাতা করে লিখিয়েছে হুম ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কালকে ভালো হচ্ছে না পড়াশুনা ও তাহলে স্কাই তাহলে তুই ছেড়ে দিলে আমিও ছেড়ে দেবো হুম ঠিক আছে

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে কালকে দেখছি কখন যা আমি যেতে পারি আমার তো কালকে একটা কাজ আছে দেখি আমি আমি তোকে ফো ফোন করে নেবো ঠিক আছে কখন যাবো আচ্ছা কালকে সারা দিন বাড়ি থাকবি তো নাকি

হুম ঠিক আছে কালকে ওই নো ওই নোটসটা নিই আর তারপর তারপর চিন্তাভাবনা করছি হ্যাঁ হ্যাঁ